ট্যাক্স সম্পর্কে আমি সচেতন কারণ লোকেদের কাছ থেকে ট্যাক্স কালেকশান করেই সরকার তার অন্যান্য খরচ ইয়ে করে খরচের ফান্ডিং করে যেরকম কোনো ডেভেলপমেন্ট করে এ করে সরকারি রাস্তাঘাট করে রেল রেলের নতুন লাইন করে এয়ারপোর্ট করে তো সেইসবের পয়সা তো পাবলিকের ট্যাক্স থেকেই আসে সরকার তো কোনো ব্যবসা করে না তো সেই জন্যে ট্যাক্স তো থাকা উচিত এবং সকলকেই দেওয়া উচিত করের ধরন যেটা আছে আগে অনেক মাল্টিপল কর ছিলো যার জন্যে মানে ট্যাক্স অথোরিটিরা প্লাস পাবলিকরা খুবই কানফিউজড থাকতো তো সেই হিসেবে সব ট্যাক্সগুলোকে মার্জ করে একটা ট্যাক্স করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে জিএসটি জিএসটি খুবই ভালো ব্যাপার কি যার জন্যে বারে বারে স্টেট ট্যাক্স সেন্ট্রাল ট্যাক্স এগুলো আলাদা হবে না কিন্তু জি এস টির মধ্যে একটাই আমার ইয়ে হচ্ছে যে জি এস টির এখনকার যে পার্সেন্টেজ আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট ফ্ল্যাট রেটে সব জিনিসগুলো লাগানো হচ্ছে এটা ঠিক যুক্তিযুক্ত নয় এগুলো যেগুলো মানে খুব লাক্সারি গুডস সেখানে আঠেরো পার্সেন্ট কেনো তিরিশ পার্সেন্টও লাগাও কিন্তু যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে আমার মনে হয় এগুলো পাঁচ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স হওয়া উচিত আঠেরো পার্সেন্ট মিডিয়াম জিনিসের হওয়া উচিত আর তিরিশ পার্সেন্ট হওয়া উচিত লাক্স লাক্সারি গুডসের এইটাই আমার মানে মতামত